বর্তমান একবিংশ শতাব্দীতে এই উন্নয়নের যুগে প্রায় প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মাধ্যম রয়েছে বেশ কিছু তার মধ্যে ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম বা বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপস রয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে আমি বিভিন্ন ধরনের ধর্মীয় পোস্ট ও খবরাখবর দেখতে পছন্দ করি এছাড়াও খেলাধুলা ও বিভিন্ন বিনোদনমূলক সঙ্গীতের অনুষ্ঠান ও নৃত্যের অনুষ্ঠান দেখতে পছন্দ করি এখানে আমি খুব একটা পোস্ট করি না বা বেশি জিনিস পোস্ট করি না তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কোনো দিনের বিশেষ কোনো ইচ্ছা বা বিশেষ কোনো শুভেচ্ছা পাঠাতে হলে আমি তখন কয়েকটা পোস্ট করি এবং এখানে আমি খুব বেশিক্ষণ দিনে সময় ব্যয় করি না কার্যকাল শেষে বা সারা দিনের কাজকর্ম সেরে আমি যেটুকু সময় পাই তখন এক থেকে দুঘণ্টা আমি এর মাধ্যমে ব্যয় করে বিনোদন লাভ করি